হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছিলাম কে বলছেন বলুন তো হ্যাঁ আমার তো বইয়ের দোকান সব বইই পাবেন তো আপনি কী ধরনের বই চাইছেন কী বই চাই হ্যাঁ ডিসকাউন্টের কথাটা পরে বলছি আর হচ্ছে ওই কেমিস্ট্রি বইটা ছায়া পাবলিকেশনের যে বললো বললেন ওই বইটা তো মানে ছায়ার বইটা এখনো আমাদের আনা হয়নি ওটা আমাদের ওই সামনের রবিবার যাবে তখন নিয়ে আসবে এখন সাঁতরারই কেমিস্ট্রি বইটা রয়েছে আর ডিসকাউন্টের কথা যদি বলি আমরা ওই দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি এত কম এত কম বলতে দেখুন এবার আমারও তো কলকাতা থেকে বই কিনে আনি পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে সেখান থেকে আমাদের বইগুলো নিয়ে আসার যে খরচ বা এটা ওটা যে খরচ থাকে সেটা করার পর একটা বইয়ের পেছনে আমাদের কত টাকা লাভ থাকে একটা বই বিক্রি করলে তিরিশ টাকা যদি লাভ না থাকলো তাহলে আমার বিক্রিটা করে সেখান থেকে নিয়ে এসে কি হবে এই জন্যেই না সাঁতরা পাবলিকেশনে ওরা দিতে পারছে না ওটা হচ্ছে ছায়া পাবলিকেশনের ক্ষেত্রে ওটা পনেরো পার্সেন্ট ছাড় আমরাও দিচ্ছি সাঁতরার বইগুলো একটু না পনেরো পার্সেন্ট দিয়ে তো আমাদের আর ক টাকা থাকবে একটা বই বিক্রি করে যদি আমাদের দশ টাকা লাভ থাকে তো সেই দশ টাকা এত দূর থেকে নিয়ে আসার পর দশ টাকা লাভ করার জন্য তো বইগুলো তো নিয়ে আসিনি আচ্ছা তোমার সব বই সব বইগুলোই লাগবে তো আচ্ছা আসো পনেরো পার্সেন্ট করেই করে দেব

আচ্ছা আচ্ছা ঠিক আছে